হ্যাঁ আমি মাম্পিদি বলছিলাম হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমার সবজির দোকান সা ও সব সময় অ্যাভেলেবেল থাকে বলুন আপনার কী লাগবে ক্যাপসিকাম কয় কেজি আচ্ছা ঠিক আছে হ্যাঁ পাঁচ কেজি হ্যাঁ তারপর গাজর চার কেজি আচ্ছা হ্যাঁ বিন্স দু কেজি আচ্ছা আলু লাগবে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লিখছি আপনি বলুন বলুন আচ্ছা আলু পটল ঝিঙে আচ্ছা আচ্ছা গাজর হুম টমেটো আচ্ছা আরো কিছু লাগবে কি পেঁয়াজ হ্যাঁ

রসুন আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আচ্ছা একটু তাড়াতাড়ি বলবেন হ্যাঁ হুম একটু তাড়াতাড়ি বলুন দু কেজি করে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দু কেজি আচ্ছা আচ্ছা দিতে পারবে তো আপনি আপনার ঠিকানাটা একটু বলবেন প্লিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পৌঁছে দেবো ঠিক আছে আর টাকাটা কি অনলাইন পেমেন্ট করবেন নাকি ক্যাশ অন ঠিক আছে ঠিক আছে আপনি এখন কটা বাজে সন্ধ্যা সাতটার মধ্যে আপনি আপনার সমস্ত মালপত্র পেয়ে যাবেন ঠিক আছে রাখছি এখন হুম ঠিক আছে